ইতিহাস জুড়ে আপনার এলাকায় বিভিন্ন সম্প্রদায় কীভাবে মিথস্ক্রিয়া এবং সহাবস্থান করছে হ্যাঁ আমার এলাকায় অনেকগুলো সম্প্রদায় সহাবস্থান একসাথে করছে যেমন হিন্দু মুসলিম সবাই একসঙ্গে সহবস্থান করছে খুবই খারাপ ভাবে নয় খুবই ভালো ভালোবেসে এরাও এদেরকে ভালোবেসে ওরাও ওদেরকে ভালোবেসে সহবস্থান করছেন কোনো লড়াই দাঙ্গা মারপিট ঝগড়াঝাটি কোনো কিছু না করেই সহবস্থান করছেন একসাথে যেমন খুবই এর কিছু প্রয়োজন হলো ইনি বিপদে পড়লেন হিন্দু বিপদে পড়লে মুসলিমরা এগিয়ে এসে সাহায্য করে মুসলিমরা বিপদে পড়লে হিন্দুরা এগিয়ে গিয়ে সাহায্য করে এটি হচ্ছে ভালোবাসা এটি হচ্ছে জীবন এটি জীবনের মূল লক্ষ্য অন্যের সাহায্য অন্যকে সাহায্য করা এরকম করে বসবাস করছেন যেমন বিভিন্ন ধর্মীয় এবং আর্থসামাজিক পটভূমির লোকেরা একসাথে বসবাস করছে হ্যাঁ একসাথে খুবই ভালোভাবে বসবাস করছেন কোনো কিছু চব্বো ঝামেলা মারপিট দাঙ্গাদাঙ্গি ছাড়াই একসাথে বসবাস করছেন এবং ভালোবেসে এরাও এদেরকে ভালোবাসে এরাও এদেরকে ভালোবাসে